আমি একজন মাঝ বয়সী গোষ্ঠীর একজন অংশ যারা বয়স্ক এবং তরুণ বয়সী যা চায় তার মধ্যে সব কিছু বজায় রাখার চেষ্টা করি এই দুটি জগতই আলাদা এবং উভয় প্রজন্ম যেখানে সাধারণত তরুণ বয়স্করা মোবাইলে ভিডিও গেমস এবং ইন্টারনেটের মধ্যেই পড়ে থাকে সে জায়গায় বয়স্করা হয়তো বাইরে গিয়ে শরীরচর্চা করেন অথবা বাড়িতেই বসে থাকেন প্রকৃতির মনোরম দৃশ্যকে অনুভব করেন এবং এই দুটি প্রজন্মের মধ্যে সাধারণতা সেরকম কিছু একটা নেই কিন্তু হ্যাঁ একটা সাধারণতা আছে হয়তো খাবার সময় তারা একসাথে বসে থাকে অথবা কিছু কিছু তরুণ প্রজন্ম আছে যারা এই সময়েও বিকেলে মাঠে খেলতে যায় যেতে দেখতে পাওয়া যায় এবং এই দুটি প্রজন্মের মধ্যে পার্থক্য খুবই যেমন তরুণ প্রজন্মরা মোবাইল ছাড়া থাকতে পারেন না সেখানেই বয়স্কদের কাছে মোবাইল জিনিসটা কি সেটা নিয়ে তাদের কোনো মাথা ঘামানো নেই যেখানে তরুণ প্রজন্মদের মোবাইলের চার্জ শেষ হলে সেইটুকু সময়টাই তারা বয়স্কদের আশেপাশে আসতে পারে যেখানে বয়স্করা চায় যেন তরুণ প্রজন্মদের হাত ধরে তাদেরকে নিয়ে যেতে পারে এছাড়াও বয়স্কদের মধ্যে অনেক রকম গুণাগুণ রয়েছে যেগুলি আমরা নিজেরাও ধরে উঠতে পারবো না বয়স্কদের মধ্যে অনেক রকম কৌশল আছে গল্প বলার মতো যেগুলি কারোরই মধ্যে নেই এছাড়াও তরুণ প্রজন্মদেরকে এই চেষ্টাটা করা দরকার যে কোনো বয়স্কর কাছে গিয়ে তাদের গল্পগুলি শোনা এবং সেগুলি থেকে অনেক রকম শিক্ষা নেওয়া